স্কুল লাইফে আমার প্রিয় বিষয় অনেকগুলিই ছিলো তার মধ্যে সবথেকে প্রিয় বিষয় যেটি ছিলো সেটি হলো বাংলা কারণ আর এটি আমার প্রিয় বিষয় ছিলো কারণ বাংলা আমরা প্রথমত বাঙালি তাই আমাদের বাংলাকে ভালোবাসা উচিত এছাড়া এর দ্বারা আমরা বিভিন্ন রকম মনীষী তথা রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ এদের কাজী নজরুল ইসলাম এদের নানারকম কবিতা পড়তে পারি এবং তাঁদের মনোভাব এবং তাঁদের জীবনযাপন কেমন ছিলো তাঁদের জীবনী সম্পর্কে জানতে পারি এছাড়া তাঁর এরা আমাদেরকে অনুপ্রাণিত করে সঠিক রাস্তায় চলার জন্য এছাড়া এরা এদের বাংলা বিষয় পড়ে আমরা জানতে পারি যে আমাদের আমাদের সমাজ কীরকম এছাড়া আমাদের সমাজে কী কী করা উচিত কীভাবে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একেসাথে বেড়ে ওঠা সমাজে উচিত এছাড়া এই বড়ো বড়ো মণীষীদের জীবনযাপন জানতে পারি এবং সেই রকম জীবনযাপন করার চেষ্টা করি এছাড়া আমাদের বাংলা পড়ে প্রচুর বাংলা সমাজের প্রতি জ্ঞান পাই এবং এছাড়া এর জন্য আমরা আমাদের যে আগের সতীদাহ প্রথা ছিলো বাল্যবিবাহ ছিলো এই সমস্ত সম্পর্কেও অনেক মণীষীরা অনেক গল্প এবং কবিতা লিখেছেন এবং সেগুলিকে পড়ে আমরা আমাদের এই যুবসমাজ প্রচুর জ্ঞান অর্জন করতে পারে